আমি অনলাইনে একটি পিৎজা অর্ডার করেছিলাম যা আমার বাড়িতে সময়মতো ঠিক টাইমে পৌঁছে গেছে আপনাদের কর্মচারীটা অনেকটাই দেখতে গেলে ভালো অনেকই ব্যবহারটাও ভালো অনেক রকমের মনের মধ্যে কোনোরকম কুসংস্কার নেই এবং দেখতে গেলে অনেক রকমের দিক থেকে দেখতে গেলে আপনাদের এই অর্ডারের লোকটা অনেকটাই ভালো এই অর্ডারই আমি সময়মতো পেয়েছি এবং সময়মতো পাওয়ার কারণের জন্য আমি অর্ডার বয়কে একটি ফিডব্যাক দিতে চাই এবং ফিডব্যাক বলছি আপনি কোম্পানির ম্যানেজার বলছে বলছেন এই ফিডব্যাকটি আপনি ইতিবাচক ডেলিভারি বয়ের হাতেই দিতে দিন এবং আমি ডেলিভারি বয়ের হাতেই এই ফিডব্যাকটা দিলাম দিয়ে বললাম ডেলিভারি বয়টার জন্য আমি ধন্যবাদ জানালাম ডেলিভারি বয়টাকে যে আমার এই ফিডব্যাকটার এতো মানে ফিডব্যাকটা নেওয়ার জন্য এবং ফিডব্যাকটা ঠিকই ঠিকই দিয়েছিলাম ইয়ে ওনার কাজে আমি খুশি হয়েছি এতো সুন্দর কাজ এতো সুন্দর ব্যবহার আমি কোনো দিনই দেখি না যে এতো সুন্দর ব্যবহারের জন্য আমি ওনাকে এই ফিডব্যাকটা দিলাম